আমার কাছে একটি হিরো কম্পানির এইচ এফ ডিলাক্স মডেলের মোটর সাইকেল আছে যেটি ব্যবহার করে খুবই উপকৃত আমি তার কারণ এটি এতো ভালো পিক আপ এবং এতো মাইলেজ ভালো দেয় যে বলা যায় না কেন না অন্যান্য আর পাঁচটা মোটর সাইকেল বা আর পাঁচটা কম্পানির মোটর সাইকেল যে আছে তার থেকে এটার যে সুবিধা এতো ভালো এবং তেল সার্ভিস যে এতো ভালো দেয় এবং খুব স্মুদ গাড়িটা চালানো যায় এবং গাড়িটা যে চালানোর সময় কোনো সমস্যা হয় না কোনো দিনও আমাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি খুব ভালো যায় মানে এই গাড়িটা আমি সবাইকে বলবো যদি কেউ এই ধরণের মোটর সাইকেল কিনতে চায় তো এইচ এফ ডিলাক্স যদি মোটর সাইকেলটি কেনে তালে তারাও এর সুবিধাটা বুঝতে পারবে এবং এতো ভালো এর পরিষেবা বা আমি যেখান থেকে কিনেছি সেই শোরুমেরও যে ভালো পরিষেবা মানে অভাবনীয় মানে আমি ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি যে এরকম পরিষেবা পাবো এবং এই মোটর সাইকেলটি চালিয়ে এতো আমার ভালো লাগবে এবং খুব আরামদায়ক জার্নি হয় আমার তাতে আমি বুঝতেও পারি না যে মোটর সাইকেল চালাচ্ছি কিনা আমার অভিজ্ঞতা খুব ভালো